ভারতের ইতিহাস সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং ভারত স্বাধীন হয়েছিলো উনিশশো সাতচল্লিশ সালে এবং এখানে বিভিন্ন নেতা ছিলো যাদের চেষ্টা যারা আন্দোলন করেছে বলেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি এবং প্রথমে আমাদের দেশে ইংরেজরা রাজত্ব করে গেছে তারপর মুঘল সম্রাটরা রাজত্ব করে গেছে সবার অধীনে আমাদের দেশবাসীরা অনেক কষ্ট পেয়েছে অনেক গোলামি খেটেছে তাদের কাছে এবং কিছু নেতা আছে যেমন সুভাষচন্দ্র বসু গান্ধিজী এরকম বিভিন্ন রকম নেতা আছে যাদের জন্য আমরা আজ এই স্বাধীনভাবে চলতে পারছি ফিরতে পার চলতে ফিরতে পারছি আগেকার দিনে ইংরেজরা প্রচুর অত্যাচার করতো মানুষকে মানুষের কাছ থেকে অনেক হাজরা নিতো জোর জবরদস্তি মারতো অত্যাচার করতো আমার সব থেকে পছন্দের নেতা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন